আমার কাছে যেই জিনিসটি রয়েছে সেটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার ডায়রি আমি ডায়রি লিখতে খুব ভালোবাসি আমি মনে করি প্রত্যেকদিনে আমার সাথে যা ঘটনা হয়েছে সেইগুলো ডায়রিতে লিখে রাখা কিন্তু ভালো এবং অনেক আমি গল্প লিখতে বা কবিতা লিখতেও ভালোবাসি যেইগুলো আমি ডায়রির মধ্যে নিবন্ধ করে রাখি তাই এই ডায়রিটি আমার কাছে অনেকটা প্রিয়